দুই পাঁচ দুহাজার এগারো তিন চার দুহাজার বারো চার সাত দুহাজার চোদ্দো আট নয় দুহাজার ষোলো আঠাশ তিন দুহাজার তেইশ